আমি আমার আঁকা সংরক্ষণ করি ল্যামিনেশানের মাধ্যমে আমি যেই জিনিসটা আঁকি আমার খুব ভালো লাগে সেই জিনিসটাকে আমার কাছে রাখতে আমি ভবিষ্যতে আমি বড়ো হয়ে দেখবো যে এই জিনিসটা আমি এঁকেছি সেই ক্ষেত্রে আমি যে জিনিসটাই আঁকি সেই জিনিসটাই আমি ল্যামিনেশান করে নিই তাতে করে ছেঁড়ার বা নষ্ট হবার কোনো ভয় থাকে না সেই জন্য আমি ল্যামিনেশান করে ফ্রেমিং করে দিই ফ্রেমের মধ্যে ঢুকিয়ে রাখি ভবিষ্যতে এটা আমি এঁকেছি এটা আমি দেখবো এই কারণে আমি ল্যামিনেশান করে ফ্রেমের মধ্যে ঢুকিয়ে নিই এবং সেটাকে খুব যত্ন সহকারে আমি আমার কাছে রেখে দিই এবং কোনো কোনো সময় এটাও হয়ে থাকে যে আমি কোনো জিনিস এঁকেছি সেটা খুব সুন্দর হয়েছে সেটা ল্যামিনেশান করে ফ্রেমের মাধ্যমে আমি কাউকে উপহার দিচ্ছি আমার বান্ধবীদের কাউকে সে আমার খুব কাছের একজন তাকে আমি সেটা উপহার দিচ্ছি কোনো বন্ধু বা কোনো বান্ধবীকে এরকমও অনেক সময় হয়ে থাকে